যে জামাটা আমি কিনেছিলাম সেটা আমার খুব প্রিয় সেটার রং ছিল সবুজ এবং পছন্দের মধ্যে অন্যতম এটা সুতির ছিল এটা গ্রীষ্মকালে খুব আরামদায়ক